হ্যালো কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আমার মনে হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ আমার সব কিছুই মনে আছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমার মিউজিকের একটা মানে ইয়ে যন্ত্র একটুখানি গন্ডগোল করছে আমি ওইটা কালকের মধ্যেই ওইটা আমি ঠিক করে নেব দোকানে গিয়ে তো আমার ওইটা মাথাতেই আছে যদি আমারটা ঠিক নাও হয় তাও আমি ঠিক অন্য কারও নিয়ে আমি কাজ চালিয়ে দেবো আপনার কাজের কোনো অসুবিধা হবে না ওই দেওয়ালিতেই অ্যালবামটা খোলা হবে হ্যাঁ হ্যাঁ আর আপনার মোটামুটি কালকে যদি আপনার বাড়িতে গিয়ে এই সব ব্যাপারে কথা বলি আপনার কিছু সমস্যা আছে কি আমি কালকে দশটা বেলা দশটার পরে যাই না না না না আমি ওই সকালের দিকটায় ওই যে বললাম না যে আমার ওই একটা যন্ত্র খারাপ হয়ে গেছে ওইটা একটু দোকানে দিতে যাব ওই জন্য আমি না হলে কালকে আমি ফাঁকাই আছি তাহলে এগারোটার পরেই যাব আচ্ছা ঠিক আছে সেই জন্য কোনো কিছু অসুবিধা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি কালকে গিয়ে সব কিছু কথা বলব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ টাকার ব্যাপারটা আমি যেটা বলেছিলাম আপনাকে আমার ওইটাই লাগবে কেন না আমি ওর নিচে তো কাজ করি না তো ঠিক আছে ওই ব্যাপারে কালকে আমরা কথা বলি গিয়ে সব কিছুই হ্যাঁ আর আপনি শুনুন আরও একটা কথা বরং আপনি আরও যাদেরকে লাগবে শুধু তো আমি হলেই আর হয়ে যাবে না অ্যালবাম তাদের সঙ্গে আপনি বরং অন্যান্য কথাগুলো সেরে রাখুন এর মধ্যে আমার সঙ্গে যে কথাটা সেটা কালকে বাড়িতে গিয়েই আমরা আলোচনা করে নেব আপনি হ্যাঁ আপনি অন্যদের সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার